বলছিলাম আপনার বাসটা আমি বুক করতে চাই হ্যালো বলছিলাম আমি আপনার বাসটা বুক করতে চাই আপনি কি ফ্রি আছেন বাসটা দেবেন পরশু দিনের মধ্যে আমার চাই আপনি কুড়িজনের মতো প্রায় আছে হ্যালো দিদি বলছিলাম আপনার গাড়িতে কি এ সির ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে কটা জানলা আছে ও আচ্ছা কত নেবেন আপনি দিদি বলছিলাম একটু কম সম করে হয় না একটু দেখুন না চেষ্টা করে